যখন কোনও গান করি যখন সেখানে যেমন কোনও ভাষা থাকে হয়তো সেখানে কোনও কষ্টের কথা থাকলো রাগের কথা থাকলো সেটা সেটা আমি আমার মুখের এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করি আমি আমার অভিনয় দিয়ে প্রকাশ করি যে এখানটায় এইভাবে করলে ভালো লাগবে শুনতে দেখতে ভালো লাগবে যদি রাগ থাকে একটু রেগে রেগে বলা কষ্ট থাকলে একটু কষ্ট কষ্ট বলা ভালোবাসা থাকলে একটু ভালোবেসে গানটা করা খুব ভালো লাগে অভিনয় করে করে গানটা করা গান মানেই তো মানুষ অভিনয় করে করে হেসে খেসে হেসে খেলে গানটা শুনবে যাতে সে যে শুনছে সেও ভালো লাগে শুনতে আর আমি করছি সে আমারও যাতে ভালো লাগে সেইভাবেই আমি গানটা করি